আমি ব্যবহার করি যে অ্যাপগুলি হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম ফেসবুক ইউটিউব গুগলস তো হোয়াটসঅ্যাপে যেমন গ্রুপ খুলে সবার সঙ্গে কথা বলা যায় কন্ট্যাক্ট করা যায় স্কুলের কোনো হোমওয়ার্ক আসে বা সিডাব্লু এইচডাব্লু আসে তো ফেসবুকে যেমন পুরানো বন্ধুদের সঙ্গে যোগাযোগ করা যায় বা সবার সঙ্গে কথা বলা যায় নুন নতুন নতুন অনেকের সঙ্গে যোগাযোগ হয় গুগলে অনেক কিছু সার্চ করে আমি জানতে পারি যেগুলো জানি না সেগুলো গুগল থেকে সার্চ করে আমি জানতে পারি আ ইনস্টাগ্রামে যেমন ফটো ভিডিওস পোস্ট করে অনেক লাইকস যেমন কমেন্টস ভিউস পাওয়া যায় এখন সেগুলো থেকে ইনকামও করা যায় ফেসবুকেও অনেক ভিডিও আপলোড বা কোনো ও ব্লগ বানিয়ে সেগুলোকে সেগুলো থেকে অনেক ভিউস আসে লাইক আসে কমেন্ট করে অনেকে তারপরে সেগুলো থেকে যেমন মজাও পাই তেমন সেখান থেকে ইনকামও করা যায় ইউটিউবে যেমন চ্যানেল খুলে সেগুলো সেখানে আমাদের আমরা যেরকম ব্লগ করি সেখানেও সেখান থেকেও আমাদের কিছু ইনকাম হয় বা সেখানেও আমরা অনেক কিছু শিখতে পারি সেখান থেকেও